সাধারণত আমি আগেকার দিনের গানগুলি সব সময় গুনগুন করে গাইতে ভালোবাসি কারণ কারণ আমি আ এখনকার দিনের গানগুলো ঠিকঠাক ভালো ভালো লাগে না বলব না ভালো লাগে কিন্তু ততটাও না কারণ মানুষ যেটা মন থেকে ভালোবাসবে সেটাই হয়তো তার আসবে ভিতর থেকে আসবে সেই জন্য আমি সব সময় আগেকার দিনের গান গানগুলি করতাম বাংলা গান যেগুলি ভারতের নারীদের একটি ইয়া কারণ নারীরা সব সময় সবাই সবাই সব সময় কিছু না কিছু সময় গুনগুন করে গান করতে ভালোবাসে আমিও সেই সম সেই জন্য আগেকার দিনের গানগুলো একটু বেশিই করি এখনকারের দ গানের গানও ভালো কিন্তু আমি আগেকার দিনের গানগুলো একটু বেশি করতেই ভালোবাসি কারণ সেই গানগুলোর মধ্যে একটি আলাদা আনন্দ আনন্দিত আছে ঠিক আছে সেখানে ওদের সুন্দর্য মাধুর মাধুরী ঠিক আছে যে কোনো একটা জিনিসের মধ্যে ভালো লাগা আসলেই সে জিনিসটা ভেতর থেকে মানুষের বেরোয় সেই জন্য আমি আগেকার দিনের গানগুলি কোত্তেই পছন্দ করি যেটা আমার খুব ভালো লাগে সব সময় হয়তো আমি এই গানটাই গুনগুন করতে থাকি গানগুলি আগেকার দিনের গানগুলি বিশেষ করে আমি বাংলা গান করতে ভালোবাসি উত্তম সুচিত্রার খুব সুন্দর সুন্দর গান আছে সেই সব গানগুলি করতে ভালোবাসি অরিজিত সিংয়ের গান আছে খুব সুন্দর সেইগুলোও করতে ভালোবাসি এখনকার দিনের তেমন কোনো আমার নির্দিষ্ট গায়ক না থাকলেও আমি অরিজিত সিংকে নিজের দেবতা হিসেবে রূপে মানি সেই জন্য আমার খুব ভালো লাগে আগেকার দিনের গানগুলি যেইগুলি আমার খুব পছন্দের হয়ত অনেকেরই আগেকার দিনের গানগুলি পছন্দ এখনকার দিনের গানগুলি হয়ত অনেক সবাই আনন্দ ম মজা মজারভাবে নেয় কিন্তু গান যেটা মানুষের ভিতর থেকে আসে যেটা মানুষ ভালো লাগার দিক থেকে আসে সেইগুলি হচ্ছে গান যেইটা আমরা নিজেরা সব সময় গুনগুন করে থাকি